আমার নেওয়া সবথেকে কম বাজেটের ট্রিপটি হল অযোধ্যা ট্রিপ যেখানে আমরা গিয়েছিলাম বাইকে সেখানে সেখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে অনেক কম টাকাতেই খাওয়ার ব্যবস্থা সবকিছুই হয়েছিলো আমরা গিয়েছিলাম বাইকে আবার সেখানে রাত্রে ছিলাম না যার জন্য ট্রিপটি হয়েছিলো খুবই অল্প অল্প খরচের মধ্যে মোটামুটি পাঁচশো টাকা বাজেটে অযোধ্যা ট্রিপ অযোধ্যাতে খরচ করার মতো সেরকম কোনো স্থান নেই যেখানে ফি দিয়ে সেটাকে প্রমাণ করতে হয় বা কিছু নিজের ইচ্ছা থেকেই যেখানে ইচ্ছা যেখানে খুশি সেখানে যাওয়া যায়